হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ এটা ফার্নিচারের দোকান বলুন আপনাকে কি কিছু নেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ওখানকারই মালিক বলছি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে আলমারি আছে বলুন কি কটা কি লাগবে হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ তো আপনার ওই ধরুন কুড়ি বাইশ হাজারের মধ্যে আপনার পড়বে ওই টাকাতেই আপনার আলমারিটা পড়বে আর ওর থেকে একটু যদি ওটা ছফুট সাইজে আছে আপনি যদি ওর থেকে একটু ছোটো নেন ওটা তো ওই সতেরো কিংবা আঠারোর মধ্যে চলে আসবে আপনি এর মধ্যেই নিতে পারেন

হ্যাঁ হ্যাঁ খাটেরও ডিজাইন আছে আলমারিরও ডিজাইন আছে আপনি তাহলে পরে কি কবে কি আসছেন যদি বলেন

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আপনি তো সেটা বলছেন তা আপনার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে আমি ছবি কিন্তু কিছু পাঠিয়ে দেব হ্যাঁ হ্যাঁ ওহ্ ছবি কিন্তু কিছু পাঠিয়ে দেব যদি আপনি আমার দোকানে আসেন আপনি নিজে চোখে যদি দেখেন দেখেন দেখবেন আমাদের আরো অনেক রকমের অনেক ধরনের অনেক ডিজাইনের জিনিস আছে আপনি যদি আসেন দোকানে তাহলে খুবই ভালো হয় কারণ আপনি নিজে চোখে ভালো করে সমস্ত কিছু দেখে যেতে পারবেন কারণ হোয়াটসঅ্যাপে পাঠাবো ধরুন আমাদের এত ডিজাইন আছে এত অনেক কিছু আছে সব কিছু তো পাঠানো সম্ভব নয় আপনি যদি একবার আসতেন দোকানে একবার দেখে যেতেন তাহলে তো খুবই ভালো হত সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ দেখুন ম্যাডাম যদি আপনি অনেকগুলো মাল নেন তাহলে পরে যদি অনেকগুলো মাল নেন তাহলে পরে আমরা হোম ডেলিভারিটা ফ্রি করি এবার ধরুন একটা দুটো যদি নেন আপনি বলছেন আপনার বোনের বাড়ি অনেক দূর তাহলে পরে সেক্ষেত্রে কিনা কিন্তু আমাদের দেওয়া সম্ভব হবে না আপনি যদি অনেক মাল নেন তাহলে সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারিটা ফ্রি করে দিই

সবই আছে ম্যাডাম সবই আছে আপনি আসুন দোকানে দোকানে এসে আপনি দেখুন অনেক ধরনের অনেক ডিজাইন আছে কারণ সব কিছু কিন্তু ছবি তুলে পাঠানো সম্ভব নয় হ্যাঁ তবু কিছু কিছু ডিজাইন আছে আমি পাঠিয়ে দেব আপনি যদি আসেন খুবই ভালো হয় আমাদের দোকান তো ধরুন সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আপনি যে কোনো সময়ে একবার চলে আসুন না আপনা আপনি নিশ্চয়ই আপনার বাড়ি কোথায় আপনার নিশ্চয়ই বাড়ি কাছে আপনি এখান থেকে চলে আসুন

অবশ্যই অবশ্যই ম্যাডাম আপনি আসুন এসে আপনি জিনিসপত্র দেখুন আপনি সমস্ত কিছু জিনিস যদি কেনেন আমি অবশ্যই আপনাকে হোম ডেলিভারি করে দেব থ্যাংক ইউ ম্যাডাম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো হবে আমাদের দোকানের সব কোয়ালিটির সব মালই ভালো আপনার এই নিয়ে কোনো সন্দেহ নেই আজ পর্যন্ত কোনো কাস্টোমার কোনো রিপোর্ট খারাপ দিতে পারবেনা আমাদের অনেক দিনের ব্যবসা আমাদের প্রতিষ্ঠান আছে আপনারা কোনো কাস্টোমারের কাছ থেকে কোনো খারাপ রিপোর্ট আপনি পাবেন না ঠিক আছে আপনি যদি কোনো খারাপ রিপোর্ট পান আপনাকে একটা আলমারি ফ্রিতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ম্যাডাম হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ